হ্যালো বলছি আপনি কি ধান নিচ্ছেন তা ধানের যেটা আর কি ছিয়ার ধান এখন কতো করে দাম যাচ্ছে বাজার কি ছিয়ার ধানের ও আচ্ছা তো ধানের ছিয়ার ধান বাদে এমনি কি অন্য যে আমাদের গরমের চাষে যে মানে এম শঙ্কর নগর বিক্রি আছে এম শঙ্কর ধান টান এগুলোর রেট কী আছে তা দাম কি আগের চেয়ে কি দিনের পর দিন কমে যাচ্ছে দাম একটু বাড়ানো যাবে না

হ্যাঁ আগের চেয়ে তো দাম অনেক কমে গেলো বাজার তো আগের চেয়ে অনেক কমে গেলো কারণ সে সমায় তো এম শঙ্করের দাম ছিলো ষোলোশো সতেরোশো টাকা করে কিন্তু এখন তো অনেক কমে গেলো তা ধান একটু ধা ধানের দামটা বাড়লে একটু গরমের ধান ছিলো আর ছিয়ার ধান ছিলো তা দুটো ধানই দেওয়া যেতো কিন্তু এটু দাম যদি বাড়তো তালে ধানটা দিতে পারতাম হ্যালো বলছি বলছি ধান কি ধান কি একান্তে আপনি কি গাড়িতে করে নিয়ে যাবেন ও আচ্ছা তা ও যে গাড়ি ভাড়াটা ওটা কি আমার গা নিজের থেকে দিতে হবে না আপনার গাঁটের থেকে যাবে ও আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে রাখছি আমি ব্যবস্থা করছি